হ্যাঁ বলো কে বলছেন ও আমি বিল্টুবাবু বলছি ও সেই আপনি হচ্ছে ও সেই ইন্ডিয়ান ইন্সপেক্টর না সেই ভৌগলিক বাগান বাড়ি ইন্সপেক্টর তো না কি ঠিক আছে আমার আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রগর দু নম্বর ব্লকের অন্তর্গত শিলা গ্রাম আমার বাড়ি দোতলা বাড়ি আমি বাড়ির পাশে একটি বাগান বাড়ি করতে চাই ঠিক আছে এবার কেমন কী খরচা পড়বে কেমন কী কাজ লাগাতে হবে একটু আপনি যদি খোলসা করে বলেন যে বুঝতেই তো পারছেন যে ধরুন এই যে যে চারদিকে বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে আমার দুদিকে জায়গা ছাড়া আছে এবারে আপনার সুবিধার মতো দুটো জায়গার মধ্যে কোন জায়গাটা করলে ভালো হবে যদি বলেন হ্যাঁ হ্যাঁ বড়ো করে ছাড়া আছে বড়ো বাগান বাড়ি হবে হুম হুম হুম হুম হুম হুম বটগাছ অশ্বত্থ গাছ ধরো আম গাছ ধরুন আম গাছ কিছু থাকবে হ্যাঁ সে আমি সে আমি আমি আপনার অফিসকে যাবো কী করে ঠিগ আছে ঠিক আছে আমি তাহলে আপনাকে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি তুলে আজকে

হুম হুম রাখুন